দু লক্ষ আশি হাজার পাঁচশো তিরিশ চার লক্ষ নব্বই হাজার একশো এগারো আট লক্ষ তিরানব্বই হাজার চারশো সতেরো এক লক্ষ তিরানব্বই হাজার চারশো আশি পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো নব্বই